হ্যাঁ দাদা আমি মালদা বিএসওর থেকে বলছি আমি চোদ্দো তারিখ হ্যাঁ আমি এই চৌদ্দ তারিখ এই ফেব্রুয়ারি মাসের আমি একটা ক্যাব লাগবে আমি আদিনা যাব হুম হুম হুম এই বারোটা নাগাদ বারোটার দিকে হ্যাঁ হ্যাঁ এখান থেকে আদিনা ফরেস্ট আচ্ছা ঠিক আছে হ্যাঁ চৌদ্দ তারিখ হুম তাহলে আচ্ছা তাহলে চৌদ্দ তারিখ তাহলে আপনি এসে তাহলে আমাকে এখানে এসে তাহলে এই নম্বরে কল করুন থ্যাংক ইউ দাদা